হ্যাঁ আপনি স্বাস্থ্য কেন্দ্র থেকে বলছেন ব্যারাকপুর হ্যাঁ বল হ্যাঁ বলছিলাম স্যার আমি কোভিডের ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাইছি এই ধরুন কোভিড আপনার স্বাস্থ্য কেন্দ্রের লোকেশানটা প্রথমে আমি তো বুঝতে পারছিলাম না তো এই কোভিডের ব্যাপারে আপনারা যেই কোভিড ভ্যাকসিন দেন তো এখানে আপনাদের কী কী রীতি আপনারা অবলম্বন করেন আর আমাকে কী কী ফলো করতে হবে সেগুলো যদি একটু বলেন

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে ওকে ওকে ওকে থ্যাংক ইউ স্যার আর বলছিলাম আপনারা যে এই যে ভ্যাকসিন দেন আপনারা ইঞ্জেকশানের সিরিঞ্জ চেঞ্জ করেন তো হ্যাঁ হ্যাঁ বলছিলাম ওকে ওকে বলছিলাম আপনারা যে ভ্যাকসিন দেন ভ্যাকসিনের ভ্যাকসিনেশানের সময় ইঞ্জেকশানের সিরিঞ্জ চেঞ্জ করেন তো ওকে ওকে ওকে ওকে থ্যাঙ্ক ইউ স্যার ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে ওকে ওকে ওকে থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ